হ্যাঁ বলছি ম্যাম এরকম আপনার লাইব্রেরিতে কি কোনো গল্পের বই পাওয়া যাবে আর হ্যাঁ আমি একটু ওই ভূতের গল্প আর কি বিভিন্ন ধরনের ভূতের গল্পের একটা বই চাইছি আর আমার ছোটো ভাইয়ের জন্য দুটো সহায়িকা লাগবে আর কি একটা বাংলার রায় মার্টিনের সহায়িকা আর একটা ইংরেজির আর হচ্ছে হ্যাঁ আর এই এই তিনটে বইই লাগবে আর কি এখন তো আপনার কাছে আর কী রকমের কী বই আছে একটু বলবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমার একবারটি গিয়ে দেখে আসাই উচিত

হুম হুম আচ্ছা ঠিক হুম ঠিক আছে তাহলে কালকের দিনই একবার দেখে আসলেই হয় বইগুলো কী রকম কী আছে হুম ঠিক আছে হ্যাঁ কালকে আমি আপনার কাছে নটার দিকে যাবো ঠিক আছে হুম ঠিক আছে তাহলে রাখছি হুম